আমাদের পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্যব্যবস্থা অনেক সুন্দর আমাদের পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্যব্যবস্থা দেখতে গেলে অনেকটাই সুন্দর হয় আমাদের পশ্চিম মেদিনীপুর আগে এতটা সুন্দর ছিলনা কিন্তু এখন স্বাস্থ্যব্যবস্থা সরকারের জন্য অনেকটাই সুন্দর হয়েছে এখন যদি কোন রোগী হাসপাতাল যায় সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স এবং ওষুধপত্র রেডি থাকে সেই রোগীকে দেখার জন্য এবং সেই রোগীর চিকিৎসা ফুল চিকিৎসা করার জন্যও রেডি থাকে হ্যাঁ আমাদের হাসপাতালে যদি না কোন অপারেশন থিয়েটার থাকে অ্যাম্বুলেন্সও রেডি থাকে যে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাদের এইসব চিকিৎসা ধরনের সুবিধাগুলো আমরা অনেকটাই পেয়ে থাকি পরিষেবা পাওয়ার জন্য এবং কিভাবে তারা স্থানীয় সম্প্রদায়ের চাহিদা পূরণ করে আমরা অনেকটাই পরিষেবা পেয়ে থাকি আমরা যদি কোন রুগী যদি না হাসপাতালে যেতে পারে সেই রোগীকে মানে ডাক্তারখানায় যদি এসে ডাক্তারবাবুকে বলা হয় ডাক্তারবাবু এবং নার্স এবং ওষুধপত্র নিয়ে সব ডাক্তারবাবুর যন্ত্রপাতি নিয়ে ডাক্তারবাবু সেই সময়ে রুগীর বাড়িতে গিয়ে হাজির হন এবং রুগীকে ঠিকমতো দেখে এবং রুগী সুস্থ করে আসেন বাড়িতে স্বাস্থ্যব্যবস্থা চিকিৎসার সুবিধা অনেকটাই সুন্দর পরিষেবা অনেকটা ভালো থাকে কিন্তু অনেক অনেক জায়গায় পরিষেবা অনেকটাই খারাপ থাকে এবং নোংরাও হয়ে থাকে সেগুলো একটু সরকারকে দেখা উচিত হাসপাতালের পরিষেবাটা অনেকটাই ভালো করা উচিত সম্প্রদায়ের প্রয়োজনও অনেকটা হাসপাতালে বেশি থাকে ডাক্তার বেশি সংখ্যায় থাকলে অনেকটা সম্প্রদায়ও দেখি কম সংখ্যায় থাকে সেই জায়গায় সম্প্রদায়েরও অনেকটা বেশি দেওয়া উচিত এইসব জায়গাগুলোকে ঠিকঠাক রাখা উচিত হ্যাঁ হাসপাতাল যেতে হলে সাইকেল রিক্সা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরও থা রা মানে বিমানও একটা রাখা হয়েছে আমাদের এই ধারে যেমন কোন রুগী যদি বাইরে আমাদের বাইরের দেশে যদি অসুস্থ হয়ে যায় আমা সেখানে চিকিৎসা পাচ্ছে না সেই ইন্ডিয়াতে আনার জন্য তাদেরকে কিংবা ভারতে আনার জন্য তাদেরকে অনেকটাই চেষ্টা করা হয় যে বিমানটার থেকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং সাইকেল রিক্সা তো আমাদের রাস্তাতে চলছেই সব সময় এইসব রাস্তাতে চলাকালীন আমাদের রিক্সার যদি কোন যদি ব্যক্তি অসুস্থ হয়ে যান রিক্সা এবং সাইকেলওয়ালারা সব সময় দাঁড়িয়ে থেকে তেনাদেরকে হাসপাতালে পৌঁছে চিকিৎসা করিয়ে তেনারা বাড়িতে ফিরে আসেন